আমি আপনার দোকান থেকে একটি জিনিস অর্ডার করেছিলাম আমার বাড়িতে সেইটি পৌঁছে গিয়েছে যে বাড়িতে যে ছেলেটি ডেলিভারি দিতে আসছিলো তার হাতে আমি আপনার এইটির পেমেন্ট করে দিয়েছি আপনি কি সেই টাকাটি পেয়েছেন তাহালে যদি আপনি আমাকে জানান তাহলে আমি খুবই উপকৃত